হ্যালো হ্যালো না স্যার দুধ পাওয়া যাবে কুড়ি তারিখে পাঁচ লিটার কত করে এত বেশি কেন এত বেশি চল্লিশ টাকা এখন বলছেন ষাট টাকা জন্মদিনের হ্যাঁ হ্যাঁ ফুল দিয়ে সাজাচ্ছি ও বাচ্চা ছেলে হুম না নিয়ে যেতে হবে এত জনের বাড়ি তো যাওয়া যাবে না সবাই থাকবে যাওয়া যায় দিয়ে যাবে বিকেলে একটু কমসম করিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে আসব হ্যাঁ তাই করবো